হ্যাঁ আমি রান্নার করার সময় আমি শুধু না আমার পরিবারের আমি দিদি মা সবাই রান্না করছিলাম তো সেই সময় একটা মানে খুব দুর্ঘটনা বাজেভাবে একটা দুর্ঘটনা ঘটে যায় যেটা হচ্ছে সু খুবই মর্মাহত হয়েছিলো আমরা সবাই কারণ আসল কথা হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাটা মানে ব্যাপক ক্ষতি করেছিলো সিলিন্ডার বার্স্ট করে গিয়েছিলো প্রথম কথা সিলিন্ডার তো যা জানাই পুরো মানে সিলিন্ডার থেকে পুরো অক মানে গ্যাস বেরিয়ে গিয়ে আগুনে আগুন হয়ে গিয়েছিলো মানে আগুন ধরে গিয়েছিলো পুরো বাতাসে আগুন ধরে গিয়েছিলো এরকম অবস্থা সিলিন্ডার থেকে আগুন বেরাচ্ছিলো দাউ দাউ করে আগুন জ্বলছিলো তো আমরা সবাই ছিলাম পাড়া পাড়া প্রতিবেশীরা প্রায় সবাই ছিলো তো ওরাও শুনতে পেয়ে আমরা চিৎকার করছিলাম তো চিৎকার করতে করতে সবাই শুনতে পেয়ে বাই উদ্ধার করেছে আমাদেরকে তারপরে বাবা জ্যেঠু তারপরে কয়েকজন মিলে পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে আমাদের আবার ইয়ে করে সিলিন্ডারটাকে নিয়ে যায় আমাদের পিছনে একটা কলাবাগান আছে ছোটো কলাবাগান আছে ওখানে নিয়ে যায় খুব বাজেভাবে সিলিন্ডারটা বার্স্ট করে গিয়েছিলো বা বাবা জ্যেঠু তারপরে সবাই একটু আঘাত পেয়েছিলো মানে চোট লেগে গিয়েছিলো একটু চারিদিকে খুব বাজে হয়েছিলো ওটা মনে করলে এখনও গায়ে কাঁটা দেয় আমার মানে সব থেকে বাজে যদি ঘটনা হতে পারে রান্নার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছিলো কারণ মানে এটা বলার বাইরে না এ ঘটনাটা এক তো যাচ্ছেতাই সি সিলিন্ডার বার্স্ট করলে আমি তো প্রথমে জানতাম না ছোটোবেলায় যে কীভাবে সিলিন্ডারে মানে ওই আগুনটা কীভাবে রক্ষা করা যায় আগুনটা হচ্ছে আগুনটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তো আগুনটা হচ্ছে প্রথমে কী করতে হয় আসলে চাদর বা কোনও কিছু যদি চট বা কোনও কিছু যদি পাশাপাশি ওড়ানোর জিনিস থাকে সেটাকে নিয়ে আগুনটার উপরে চাপা দিয়ে দিতে হয় তাহলে আর আগুনটার নেভে না মানে আগুনটা নিভে যায় মানে আগুনটা ছড়ায় না প্রচুর বাজেভাবে ছড়িয়েছিলো ওটা তো আমাদের অতটা জানা ছিলো না তারপরে আমরা ভিডিও তারপর রিসার্চ টিসার্চ করি একটু দিয়ে জানতে পারি যে ওটা এরকমভাবে আগুনটা নেভায় আপনাদেরকেও সতর্ক সবাইকেই সতর্ক থাকা উচিত এই বিষয়ে কারণ কোনও দুর্ঘটনা চট করে হয়ে যেতেই পারে সব সতর্ক থেকে রান্না করতে যাওয়া উচিত আমার তো তাই মনে হয়